হ্যালো দাদু কেমন আছো আমিও দাদু ভালো আছি তাহলে এবার দুর্গা পুজোতে তো দাদু আমি ভেবেছিলাম কলকাতা যাবো এখানে তো এখানে তুমি আমাকে ঘুরিয়ে দেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব ইচ্ছে আছে আমার হ্যাঁ আমি যাব আমার সাথে আরো দু একটা বন্ধু থাকবে আর ওইখানে ভালো ভালো ওইখানে ভালো ভালো ভিক্টোরিয়া মেমোরিয়াল সাথে আর কিছু সেরকম জায়গায় আছে ঘুরিয়ে দেবে তাহলে আসলে বন্ধুগুলো যাচ্ছে তো সঙ্গে ওরা ওরা চাইছে যে যখন যাচ্ছি তখন একটু ভালোভাবেই ঘুরে চলে আসবো আর যেহেতু আমার এখানে দাদু বাড়ি তো ওরা বলছে যে তাহলে ওখানেই থাকবো ওখানেই খাওয়া দাওয়া করব কোন সমস্যার ব্যাপার হবে না তাহলে আর এইবার পুজোতে আমার জন্য কিছু নতুন জামা কাপড় আছে তো হ্যাঁ আমার ওখানে ওইখানে গিয়ে এইসব এইসব ব্যাপারে জানার খুবই ইচ্ছে আছে তো দাদু তোমার সাথে গেলে তো আমি নিশ্চয়ই এইসব ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারবো

আচ্ছা এই ব্রিটিশগুলো আমাদের হ্যাঁ ব্রিটিশগুলো আমাদের খুবই ভালো ভালো জিনিস বানিয়ে গেছে ওরা তার সাথে ওরা কিছু কিছু ক্ষতিও করেছে সেগুলো আমরা তো বুঝতেই পারছি আচ্ছা দাদু ঠিক আছে আমি আমি সব নিজের জামা কাপড় রেডি করে নিচ্ছি ওইখানে মোটামুটি আমরা এক সপ্তাহ মতো থাকবো তাহলে আচ্ছা দাদু আর বাড়িতে সবাই কেমন আছে তাহলে এখন সবাই কি করছে বাড়িতে হ্যাঁ বাবা মাও ভালো আছে বাবা মা বাবা মা বলল এবার পুজোতে চলে যাবে সেই জন্য বলছি যাওয়ার জন্য তাহলে এখন কি করছো দাদু হ্যাঁ আমিও খুব তাড়াতাড়ি যেতে চাইছি খুবই ইচ্ছে করছে ওখানে যেতে হ্যাঁ হ্যাঁ আমারও মনে আছে সেই ছোটবেলার দিনগুলো আমার এখনো মনে পড়ে আচ্ছা দাদু আচ্ছা দাদু আমি নিশ্চয়ই যাবো আপাতত আমার একটু বাইরে যেতে হবে ঠিক আছে তাহলে দাদু পরে কথা বলছি আবার ঠিক আছে দাদু ভালো থাকবেন